হ্যাঁ আমি চন্দ্রকোণা টাউন থেকে বলছি স্বাদ ও আহার রেস্তরা তো কে গোপালবাবু হ্যাঁ আমি আগামী পরশু দিন যে খাবারের অর্ডারটা আপনাকে দিয়েছিলাম যেমন চিলি চিকেন ফিস ফ্রাই বিরিয়ানি মোগলাই ফ্রাইড রাইস পটল চিংড়ি এ এই খাবারের অর্ডারটা দিয়েছিলাম এই খাবারের অর্ডারটা আপনাকে ক্যানসেল করতে হবে আমার বাড়ির লোক একজন হঠাৎ করে অসুস্থ হয়ে পরেছে সেই কারণে আমি এই অনুষ্ঠানটা এখন বন্ধ রাখছি আর আপনি কিছু মনে করবেন না এই অর্ডারটা খাবারের অর্ডারটা আপ আপনি ক্যানসেল করে দিন আমি আপনাকেই অর্ডারটা দেব সময় করে আবার অনুষ্ঠানটা শুরু করব তখন আপনাকে অর্ডারটা দেব আপনার চিন্তা নেই আর এখন অর্ডারটা আপনি ক্যানসেল করে দিন